রেস্তরাঁর কাছে জানতে চাই যে ডেলিভারি পার্টনার কেন ফোন তুলছে না কারণ আমি তাকে অর্ডার দিয়েছিলাম বারবার ফোন করছি সে ফোন তুলছে না কারণ আমার বাড়িতে গেস্ট আসবে সেই জন্য আমি খাবারের অর্ডার দিয়েছিলাম কিন্তু রেস্তরাঁর ডেলিভারি বয় কেন ফোন তুলছে না আমি মালিকের কাছে সেইটি বিস্তারিত জানতে চাই কারণ তার এই টাইমের মধ্যে আমাকে বা মানে খাবার ডেলিভারি করার কথা ছিল কিন্তু সে ফোন তুলছে না আর আমার লোকেশনটাও পাঠাতে পারছে না তাই আমি মালিককেই সরাসরি ফোন করছি যে আমি যাতে আমার লোকেশনটি পাঠিয়ে দেয় এবং তাকে বলে যে ফোনটি তুলতে আর তাতে আমি লোকেশনটি পাঠিয়ে দেব এই জন্যই আমি ডেলিভারি বয়কে ফোন করছি কিন্তু সে ফোন তুলছে না তার জন্য মালিকের কাছে আমার বিশেষ অনুরোধ যে আমার বাড়িতে আত্মীয় স্বজন এসেছে আমি একটা খাবারের অর্ডার দিয়েছি সেই খাবার যাতে যথাসময়ে আমি পেতে পারি সেই সুযোগ সুবিধা যেন পাওয়া যায় তার জন্য তার নম্বরটি বলুক বা বিস্তারিতভাবে তার সঙ্গে যোগাযোগ করুন নিজের থেকে যাতে আমার ফোনটি তুলে এইভাবেই চলতে থাকে